হ্যাঁ আমি গাছপালা খুব ভালোবাসি বাগান খুব ভালোবাসি আমার একটা ছোট্ট বাগান রয়েছে সেইখানে আমি নানা রকমের গাছপালা ফুল ফল ইত্যাদি চাষ করি আমি নার্সারি থেকে বা বাজার থেকে ফুলের চারা সবজির বীজ সব কিনে আনি এনে বাড়িতে আমার একটা ছোট্ট বাগান আছে সেখানে কোদাল দিয়ে খুঁড়ে তাকে গোবর সার দিয়ে মাটিটা তৈরি করা হয় তাতে নানা রকমের ফুল গাছ এবং গাঁদা ডালিয়া রজনীগন্ধা জবা এইসব গাছ লাগানো হয় তার সাতে সবজি গাছ বেগুন টমেটো ধনেপাতা শাক বিভিন্ন ধরনের শাক এই সব শীতকালে যে সব শাক পাওয়া যায় সেই শাগের বীজ এনে ছড়ানো হয় তাতে জল দেওয়া প্রত্যেক দিন বিকাল বেলা তার যত্ন নেওয়া জল দেওয়া গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করা সব কিছুই আমার করতে খুব ভালো লাগে ফুল খুব ভালোবাসি তাই প্রতিটা গোলাপ গাছ গাঁদা গাছ ডালিয়া প্রত্যেকটা গাছ আমি খুব যত্ন করি তাদের প্রত্যেকদিন সার দিই জল দিই যাতে খুব তারাতারি তারা বেড়ে ওঠে বিভিন্ন রকমের ফুল ফোটে তার জন্য আমি খুবই গাছের যত্ন নিই এবং গাছের গোড়ায় আমি সার দিই জল দিই এবং খুব যত্ন নিই আমার বাগান খুব ভালো লাগে আমি তাই বাগান তৈরি করেছি